আমাদের ভারতবর্ষের ইতিহাস অনেক প্রাচীন পুরাণে বর্ণিত রাজা ভরতের নামানুসারেই এদেশের নাম ভারতবর্ষ হয় প্রাচীনকালে আমাদের দেশের সামাজিক ও অর্থনৈতিক যেসব আদব কায়দাগুলি পরিলক্ষিত হতো বর্তমানকালেও মানুষরা সেসব আদব কায়দা মেনে চলার চেষ্টা করে আমার জন্য আমাদের দেশের গর্বিত ইতিহাসের কয়েকটি মুহূর্ত হল প্রথমত শিবাজীর রাজ্যাভিষেক শিবাজী মারাঠা সম্রাজ্যের এক নতুন দিগন্ত আনতে চেয়েছিলেন মোঘলদের পরাজিত করে তিনি নতুন মারাঠা সাম্রাজ্য তৈরি করতে চেয়েছিলেন ওকে পরবর্তীকালে রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচালনায় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন আমাদের দেশের হিন্দু মুসলমানদের যে ভ্রাতৃত্ববোধের কথা তুলে ধরেছেন জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদস্বরূপ রবীন্দ্রনাথ ঠাকুর নাইটহুড উপাধি ত্যাগ করেছিলেন এর পরবর্তীকালে উনিশশো সাতচল্লিশ সালে যখন ভারতবর্ষ স্বাধীন হল সেটি আমার কাছে সবচেয়ে গর্বের মুহূর্ত এদিন আমরা ব্রিটিশ সরকারের হাত থেকে মুক্ত হতে পেরেছিলাম ভারতের স্বাধীনতা সংগ্রামের বেশ কিছু নেতা নেতারা রয়েছেন যাদের নাম বলা যায় মাস্টারদা সূর্য সেন ক্ষুদিরাম বোস নেতাজী সুভাষচন্দ্র বোস প্রীতিলতা ওয়াদ্দেদার মাহাত্মা গান্ধী এবং আরো অনেকেই রয়েছেন